আমি নতুন কিছু শেখার উদ্দেশ্যে বিশেষভাবে ভ্রমণ করতে পছন্দ করি যখনই আমি কোথাও ঘুরতে যাই সে বন্ধুদের সাথেই যাই বা পরিবারের সাথে যাই তখন সেখানকার নানান জিনিস আমার শিখতে খুব ভালো লাগে যেমন কোনো পাহাড়ি জায়গায় গেলে সেখানকার লোকেরা কীভাবে বসবাস করে সেখানকার ভাষা তারা কীভাবে জীবন যাপন করে এই জিনিসগুলো নতুন নতুনভাবে শিখতে খুব ভালো লাগে এর তারপর পুরীতে গেলে সেখানকার লোকের একটা নতুন জীবনযাত্রা যেটা কি না দেখে কিছু শিখতে পারি আমরা সেখানে জগন্নাথের মন্দির আছে সেখানে পুজো দিলে জানা যায় পুজোর নানান রকম পদ্ধতি তারা কীভাবে পুজো দেয় সেইগুলোও আমরা জানতে পারি নতুন খেলা বা শখ হচ্ছে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি তো অবশ্যই মাঝে মাঝে আমি যখন আমার প্রশিক্ষণ থাকত না তো তখন আমি বাইরে চলে যেতাম অন্য কোনো জায়গার প্রশিক্ষণ দেখতে আমার থেকে বড় যারা খেলাধূলা করছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যেত তো আমি মাঝে মাঝেই চলে যেতাম সেখানে গিয়ে তাদের প্রশিক্ষণ দেখতাম দেখে নিজের নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করতাম আর তাদের তারা কীভাবে খেলছে তাদের কীভাবে চিন্তা ভাবনা এইগুলো দেখেও অনেক কিছু শিখতে পারতাম তো হ্যাঁ নতুন কিছু শেখার জন্য ভ্রমণ করতে ভালো লাগে